সব মানুষেরই মাটির টান আছে যেমন আমরা শহরে থাকলেও আমাদের যে আদি গ্রামের বাড়ি সেখানের টানটি আমাদের সবসময় টানে কারণ এই শহরের ভিড়ভাড় এবং এটি ব্যস্ত শহরে মানুষের মন লাগে না কারণ গ্রামে হল একটি শান্ত পরিবেশ এবং গাছপালা মনোরম সে হাওয়া এবং সেটি মানুষকে অনেক উৎসাহ করে এবং শান্ত রাখে কিন্তু ব্যস্ত শহরে অনেক ভিড়ভাড় গাড়ির আওয়াজ এটি একটি অশান্তির মনোভাব সৃষ্টি করে এখানে মানুষ কাজের জন্য শহরে থাকলেও সবার মানুষ সবসময় মানুষের মধ্যেই গ্রামের মাটির টান রয়েছে গ্রামের মাটি হল একটি আলাদাই অনুভূতি করে কারণ এখান থেকে আপনি পথ পথ চলা শুরু করেছি তাই মাটির টান হল আলাদা তাই আমাদের সবাইকে একবার বছরে যাওয়া দরকার আপনার গ্রামের বাড়ি যেখান থেকে আপনি প্রথম শহরে এসছেন সেটি আমাদের কখনো ভুলে যাওয়া দরকার নয়